হ্যাঁ শৈশবে আমি ভ্রমণ করতে যেতাম বলতে আমার বাবা মা আমায় যেহেতু একটা গ্রামীণ অঞ্চলে বেড়ে বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি একটি গ্রামীণ অঞ্চলে তার জন্য আমার পাশের বাড়ি ছোট ছোট ভাই বা বোনেরা এখন তারা যেহেতু বড় হয়ে গিয়েছে তাদেরকে আমি দিদি বলেই সম্বোধন করব তাদের সাথে আমি খেলাধুলা করতাম সেখানে আমি তাদের সাথে বউবাজকি ছোটবেলার নানা রকম একা দোক্কা এইসব খেলা আমরা খেলেছি তার ফলে আমাদের সেই স্মৃতিগুলো এখনও মনে আছে এবং আমরা সেখানকার সেই একটি মাঠের মধ্যে যেখানে খেলতে যেতাম সেখানেই আমার বাবা বা মা যেই হোক আমাকে পৌঁছে দিয়ে আসত বা ঠিক সময় সেখান থেকে আমাকে নিয়ে আসত এই ভাবেই আমাদের খেলার জীবন বা ছোটবেলার জীবন কেটেছে সেটাই আমি আজকে তুলে